বাচ্চারা বাড়ির লোককে দেখে সবকিছু শেখে যার বাবা কৃষিকাজ করে তার বাচ্চা কৃষিকাজ দেখে শেখে যার বাবা পশুপালন করে তার বাচ্চারা পশুপালন কেমন করে পালন করতে হয় সেইটা দেখে ছোটে ছোটো ব্যবসা তার বাবা ছোটো ব্যবসা করে হ্যাঁ সেইটা দেখে বাচ্চাটা শেখে আস্তে আস্তে অন্যান্য স্থানীয় পেশা বলতে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রিও তার বাবা কাঠমিস্ত্রি ফার্নিচারে কাজ করে সেটা দেখে দেখে শেখে আর ময়দার মিলও হ্যাঁ তার বাবা দেখে কেমন করে তার বাবা ময়দার মিলটা চালায় আর মুরগি দেখে বাচ্চাটা যে তার বাবা কেমন করে মুরগির ফার্মটা মেরামত করছে বা মুরগিকে কি করে খাবার দিচ্ছে আর দুগ্ধশিল্পী সম্পর্কে শিখবে যার বাবা দুধ বিক্রি করে সে বাচ্চা দেখে দেখে দুধ বিক্রি করা শিখবে আর হচ্ছে সবাই যে বাবার পথে হাঁটবে সেটাও নয় বাবা যে রাজমিস্ত্রির কাজ করে ব্যাটা যে রাজমিস্ত্রি হবে তাও ঠিক নয় বাবা কৃষিকাজ করে বলে ব্যাটা যে কৃষিকাজ করবে সেটাও ঠিক নয় বাচ্চাটা অন্য কাজও করতে পারে